কী করছ

তোমার ফার্ণিচারের দোকান আছে ও খাট ও ও ও দাম ওই হাজার দশেক পড়বে হ্যাঁ তা কবে করবে অর্ডার দেবে না কি ওই শাল ভোলা রং পাবে যেরকম বলবে সেরকম করে দেবো কিছু তো দিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে বুক তোমায় পেমেন্ট করতে হবে আচ্ছা